হ্যালো হ্যাঁ বলছিলাম সেপ্টেম্বরের ছ তারিখে তা আপনার নাম্বার আমি পেয়েছিলাম আপনি না পারোনি হ্যালো ও বলছি যে সামনের মাসের ছ তারিখে জন্মদিন আছে সেপ্টেম্বর তা আপনার নাম্বারটা আমি পেয়েছিলাম একজনের কাছ থেকে আপনি কি আপনি নাকি ভালো রান্না করতে পারবেন জন্মদিন আমার ছেলের জন্মদিন আমি একজনের থেকে রা আপনার নাম্বারটা পেয়েছিলাম তা আপনি নাকি শুনেছি ভালো রান্না করতে পারেন এই ধরুন মানে এই আশিজনের মতন সত্তর আশিজনের মতন আপনি কত কী নেবেন একটু বললে ভালো হয় ওই ধরুন পোলাও হবে আর চিকেন কষা হবে আর আর রাধাবল্লভী তার সাথে কাবলি ছোলা আর একটা ডিমের চপ আর চাটনি পাপড় মিষ্টি দশ হাজার টাকা তো বেশি হয়ে যাচ্ছে বলছেন সত্তর আশিজনের মতন রান্না হ্যাঁ মেনু বলতে কী চাটনি পাপড়ে তো বেশি টাইম লাগে না বাড়িটা আমার বাড়িটা এই ঢাকুরিয়া নাজিরবাগান ধরুন আপনি থাকেন শুনেছি বাইপাসের কাছে তা আপনি আপনি কিন্তু মালপত্র নিয়ে সব কিছু নিয়ে এ করবেন না না সকালে না রাতেই রাতেই জন্মদিন হবে সকালে না আপনি একটু তাড়াতাড়ি এলে ভালো হয় না না সকালের কোনো টিফিন বানাতে হবে না যা আইটেম যা আইটেম হবে রাত্রিবেলায় না না আপনি ছয়ের মধ্যে পুরোপুরি করে নেন বুঝছেন তো বিয়ে তো বিয়েবাড়ি তো না এটা জন্মদিন বাড়ি আর এটা তো জন্মদিন বাড়ি আপনি এক জনের কাছ থেকে নাম্বারটা পেয়েছিলাম শুনে যে আপনি খুব ভালো রান্না করেন সে বলে দেখুন না ছয়ের মধ্যে হয়ে যাবে ঠিক আছে আপনি আচ্ছা আমি ফোন করে নেব আপনাকে আপনি কখন আসবেন হ্যাঁ আপনি কখন আসবেন আমি সেই অনুযায়ী আপনাকে ফোন করে দেবো ছ তারিখে হবে তার আগের দিন রাত্রিবেলা আপনাকে ফোন করে জানব কটার সময় আপনার আসতে হবে ঠিক আছে আচ্ছা রাখছি